বাংলা ভাষা দিন দিন অনেকটা সাহিত্যিক বা শৈল্পিক হয়ে উঠে গেছে কারণ আমাদের লেখকরা লেখকরা অনেকটা আমাদেরকে এক্ষেত্রে সাহায্য করেছে আমাদের বাংলা ভাষাটা লেখকরা এমনভাবে সবার কাছে প্রকাশ করেছে যাতে সবাই বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হয় সেই জন্যই তারা অনেক সাহিত্য কবিতা উপন্যাস এছাড়া ছোট বড় গদ্য কবিতা পদ্য এই সব অনেক কিছু লিখে রেখেছে নাটক এরকম অনেক কিছু তারা লিখে রেখে গিয়েছে তো সেইগুলি থেকে আমরা বাংলার অনেক ধরনের বিবরণ বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা কিন্তু এদের এই বইগুলো থেকেই আমরা পেয়ে থাকি এই যে তাদের সম্পর্কে এত কিছু জানছি তারা যে বাংলা সম্পর্কে এত কিছু জেনে বা এত কিছু এত শব্দ এত বাক্যভাণ্ডার এত শব্দভাণ্ডার যে তারা লিখে রেখেছে সেইগুলো দেখেই ভালো লাগছে যে তারা বাংলা ভাষাটা আমাদের কাছে এমন এত সুন্দর করে তুলে ধরেছেন তো সেই জন্য বাংলার কাছে সাহিত্য কবিতা সত্যি একটা শৈল্পিক ব্যাপার যেমন কবিতা যারা লেখে বা যারা লেখে তাদেরকে লেখক বা লেখিকা বলে যারা উপন্যাস লেখে তারা অনেক বড় বড় নাটকও লিখে থাকে তো সেই রকমই যেমন বাংলা ভাষাটা আমরা আগে জানতাম না মানে আমরা জানতাম আমরা যেহেতু বাঙালি আমরা বাংলা ভাষাটা জানি বাংলার প্রতি আমাদের টান আছে কিন্তু বাইরে সেরকম মানুষদের তো বাংলার প্রতি এতটা টান নেই তো তারা তখন এই বাংলা ভাষাটাকে যখন চিনতে পারে না তখন কিন্তু এই লেখক বা লেখিকাদের এর কবিতা গদ্য কবিতা উপন্যাস এই সব পড়েই কিন্তু তারাই সেগুলি জানতে পারে